হ্যাঁ নমস্কার বলুন বলুন বলুন কী সমস্যা হচ্ছে তো এই সমস্যার জন্য আপনার পঞ্চায়েত অফিস বা স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করেছেন বা কারও সঙ্গে যোগাযোগ করেছেন স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে এইরকম কোন কিছু আচ্ছা আচ্ছা তা আপনার ওটা কোথায় চন্দ্রকোণা টাউন দু নম্বর ব্লক নাকি আচ্ছা আর কিছু অভিযোগ রয়েছে তো আপনি সমস্যা সমস্যা বলতে আপনি যেটা বলছেন আপনার এলাকায় জব কার্ডে কাজ পাচ্ছে না এটাই বলতে চাইছেন আর আর কি বলতে চাইছেন তো এইগুলো তো ওখানের একটু যদি বলেন সমস্যাগুলো ওটা ওটা রাস্তাটা কোন রাস্তা আপনার জাতীয় হচ্ছে পঞ্চায়েতের প্রধানমন্ত্রী সড়ক যোজনা না গ্রাম্য রাস্তা না কোন রাস্তার আন্ডারে পড়ছে আপনি যে রাস্তাটার কথা বলছেন আচ্ছা আচ্ছা পঞ্চায়েতের আন্ডারে পড়ছে তাই তো আচ্ছা আচ্ছা ওটা কত কিলোমিটার রাস্তা কী রকমের কী ব্যাপার আর চওড়াটা কী রকম রয়েছে ওটা কি লোকাল গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে না মাঝরাস্তার ভিতর দিয়ে গেছে কী রকম অবস্থানটা কী রকম ভৌগোলিক অবস্থানটা কী রকম ওটা কি মাটি ফেলে আরও উঁচু করতে হতে পারে না কী রকম ধরণের কী হতে পারে বলছেন আচ্ছা আচ্ছা আমি দেখছি আমি কিছুদিনের মধ্যেই ওখানে আমি যত দ্রুত সম্ভব ওখানের বিডিওর সঙ্গে আমি যোগাযোগ করে চেষ্টা করছি আপনার সমস্যার সমাধান করবার এছাড়া আর কোন কিছু রয়েছে সমস্যা হ্যাঁ অবশ্যই আমি কথা দিচ্ছি আমি যত দ্রুত সম্ভব আপনাকে আমি ব্যক্তিগতভাবে একদম আশ্বস্ত করছি আপনার এলাকার আপনার কমিউনিটির মানুষের জন্য আমরা লড়ছি আমরা লড়ে যাবো আপনাদের সাধারণ মানুষের সমস্যার সমাধান এটাই আমাদের পার্টির বা আমাদের দলের প্রধান লক্ষ্য আমরা অবশ্যই যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আপনি বলছেন আমাদের লোকাল পঞ্চায়েতকে জানিয়েছেন কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত সেই ধরণের কোন কিছু খবর নেই কেন তারা সেই সম্পর্কে আমাদেরকে অবগত করেনি বা ওখানে আপনার স্থানীয় বিডিও কেন আপনার এই সমস্যা এখনো তুলে ধরেনি বা সমাধান করেনি কোথায় সমস্যা ছিল অর্থনৈতিক কারণ না কোন রাজনৈতিক প্রেশার বা কি সমস্যা ছিল আমি দেখে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমি চাইছি চেষ্টা করছি আপনার এই সমস্যার সমাধান করার জন্য ধন্যবাদ